হ্যাঁ আমি যে কোনো পাঁচটা তারিখের কথা বলতে পারব তার মধ্যে হলো পনেরোই আগস্ট সা আমাদের স্বাধীনতা দিবস সেটা আমাদের স্কুলে পালিত হয় তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেটাও আমাদের স্কুলে পালিত হয় তৃতীয় হচ্ছে চোদ্দই নভেম্বর শিশু দিবস যেটাও আমাদের স্কুলে পালিত হয় এবং চতুর্থ হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন এবং পাঁচ নম্বরটা পাঁচ নম্বর হচ্ছে এক তিরিশে ডিসেম্বর সেটা হলো বছরের শেষ দিন সেদিন প্রচুর বাজি ফাটানো হয় অনেক পিকনিক করা হয়